হ্যাঁ আসুন

আচ্ছা কী সমস্যা হয়েছে বলুন ও আচ্ছা বসুন আপনার টেস্ট করাতে হবে কিছু টেস্ট করানোর পরে কি দেখা যায় সেই হিসাবে চিকিৎসা হবে হ্যাঁ আজকেই হয়ে যাবে এমনি টেস্টগুলো হোক তারপরে ওষুধ দিই আচ্ছা আপনাকে তাহালে তাড়াতাড়ি টেস্টগুলো করালো হলে ভালো হয় আমি আপনাকে দেখিয়ে চেক করে চেক করিয়ে আগে কী অসুবিধা হচ্ছে আপনার রিপোর্টে সেই হিসাবে ওষুধ দিচ্ছি হ্যাঁ সমস্যা নেই আমি চিকিৎসা শুরু করে দিচ্ছি হ্যাঁ হয়ে যে হয়ে যান হ্যাঁ হবে হুম যেইগুলো হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে